হ্যালো হ্যাঁ বলছি স্যার আজকে আসবেন কখন কিছুক্ষণ পরে কি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বলছিলাম আমি তো গানগুলো রেডি করে রেখেছিলাম আপনি আমাকে যে যে গানগুলো করতে বলেছিলেন আমি রেয়াজও করেছি ভালো মতোন এবার আজকে এসে নতুন গান তোলাবেন তো হ্যাঁ হ্যাঁ আমি একদম সব ঠিকঠাকভাবে রেওয়াজ করেছি আমি একদম পারফেক্টভাবে করেছি এবার আপনি এসে দেখুন যে কোন থায় কোনটা ভুল হয়ে যাচ্ছে কিনা তারপরে আপনি বলে দেবেন সেইভাবে আবার ঠিক করে নেবো আমি হ্যাঁ হ্যাঁ আমি ওদেরকে বলে দেবো হ্যাঁ আমি বলে দিচ্ছি আমি তো জানতাম না আপনার কাছ থেকে শুনলাম এক্ষুনি আমি বলে দিচ্ছি একটু পরেই আর আমি সব কিছু হারমোনিয়াম তবলা সব রেডি করে রেখেছি আপনি আসলেই গানটা শুরু করে দেবো হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করুন তাহলে আমি রাখছি